আমি ইউটিউব এবং বিভিন্ন টিভি শো দেখেছি যেমন ডান্স বাংলাা ডান্স দেখেছি এসা যাওয়া ছোটো ছোটো যে নাচগুলো হয় এখান থেকে লোক নিয়ে বড়ো নাচ গ্রুপে নিয়ে যাওয়া হয় এখান থেকে এই ডান্স বাংলা ডান্সে নিয়ে যাওয়া হয় এখানে নাচের পরে শোর পরে সবাই বড়ো বড়ো জায়গায় পৌঁছাতে পারে